আমার বাড়ির সামনে পর্যটনকেন্দ্র দীঘা দীঘা আমি অনেকবার গেছি দীঘা গেলে মানুষের মন মানে ভরে যায় দেখার মতো আছে ঝাউবন আছে সমুদ্রের নীল জল তার পাশে আছে সি বিচ সি বিচে বসে বসে ডাব খেতে দারুণ লাগে তারপরে আছে সায়েন্স সিটি ঝাউবনে কত সিনেমার শুটিং হয়েছে কত সিরিয়ালের শুটিং হয়েছে মানুষের দেখতে দেখতে মন ভরে যাবে কিন্তু দেখার জন্য খরচাও আছে আপনার গাড়ি ভাড়া লাগবে দু হাজার টাকা যেটা হচ্ছে শুধু যাওয়া যাওয়ার খরচা আবার আসার খরচা আছে তারপরে দুবেলা খাবারের খরচা আছে টিফিন করার খরচা আছে তাছাড়া বিনোদনের জন্য অনেক জায়গায় অ্যাকোরিয়ামে ঢুকতে গেলে দেখতে গেলে পয়সা দিতে হবে অনেক কিছু জায়গায় টিকিট কেটে ঢুকতে হয় সেখানে একটা খরচা আছে কোন জায়গা বেড়াতে গেলে সব জায়গায় আমাদের সব একটু পার্কে ঢুকতে গেলেও টিকিট লাগে কোন একটা ঘোড়ার গাড়িতে চাপতে গেলেও টিকিট লাগে দীঘায় কিন্তু প্রচুর সমুদ্রের ধারে ধারে ঘোড়া ঘুরে বেড়ায় সে ঘোড়ায় উঠতে গেলেও পয়সা লাগবে খরচা আছে কিন্তু মানুষের মন ভরে যাবে মানুষ খরচাকে কোন খরচাই মনে করে না মানুষের মনের শান্তির দরকার মনের ফুর্তির দরকার তার জন্য দীঘা যাওয়া খুবই ভালো আর দীঘায় গেলে মানুষের মন ভরে যাবে